আমার এলাকায় যে হসপিটাল আছে ওখানে দরিদ্র মানুষ অনেকেই আছে তো তারা ওই হসপিটালে যাওয়ার পরে দেখা যায় একটু আধটু কোনো রকম চিকিৎসা হচ্ছে কিন্তু খুব ভালো পাচ্ছে না ওখানে অনেক কিছু নেই ডাক্তারবাবু বলেন যে এটা আমাদের সেই ব্যবস্থা নেই ওটা আমাদের ব্যবস্থা নেই সেই কারণের জন্য চন্দ্রকোনাতে পাঠিয়ে দেয় কিংবা নার্সিংহোমে পাঠিয়ে দেয় কিন্তু দারিদ্রতার অভাবে তারা নার্সিংহোমেও নিয়ে যেতে পারে না হসপিটালেও নিয়ে যেতে পারে না সেই কারণের জন্য অনেক দেখা যায় পেশেন্ট বাড়িতে ঘুরে নিয়ে চলে যায় কিন্তু মারাও যায় আবার অনেকে যাদের হয়তো আছে তারা নিজে খুব কষ্ট করেই নিয়ে যায় এই কারণের জন্যই বলা যে আমাদের যে এলাকায় হসপিটাল আছে যেন সুব্যবস্থা করার জন্য হয় আর ডাক্তার সুবিধা পায়